পাখি দেখার সময় পাখির ফটো অবশ্যই আমি তোলার চেষ্টা করেছি বন জঙ্গলের মধ্যে পাখির ফটো শট কীভাবে পেতে বলতে বন জঙ্গলে তো সেভাবে কখনও যাওয়া হয় না ঘুরতে যাওয়া ছাড়া তো আমি যখন গ্রামের বাড়ি মানে বাপের বাড়ি যাওয়া হয় তখন দেখি কোনো একটা ঝোপের আড়ালে বা গাছের আড়ালে বসে তাকে তার ফটো তোলার চেষ্টা বা আমরা যখন বাইরে কোথাও বেরোই তখন কোনো একটা জায়গায় কোনো একটা ভালো পাখি বসে আছে কিংবা কোনো ল্যাম্প পোস্টে একটা ভালো পাখি বসে আছে তার ফটো তোলার জন্য আমরা দীর্ঘ অপেক্ষা করি একটা ক্যামেরার একটা শট নিতে অনেকটা টাইম লাগেই তো সেই ক্ষেত্রে একটা ভালো পোজ পেতে গেলে তার মুভমেন্টটা ক্যামেরা তাক করে বসে থাকা সেটাই করি আর আমার বাড়িতে কিছু পাখি আছে তো তাদের ফটোও আমরা তুলে থাকি তো পাখি তোলার সময় একটা দুটো ফটো তুললে হয় না তাদের পারফেক্ট বডিটা তুলতে গেলে কিছুটা সময় তো লাগেই একটা জায়গায় দশটা ফটো তোলার পরে মনে হয় যে একটা ফটো ঠিকঠাক এসছে পাখি দেখা হ্যাঁ বাইরের পাখি আমি অনেকবারই দেখেছি পাখির ফটো তখনও তুলেছি আর বন জঙ্গলের যখনই যেখানে বন জঙ্গলে পাখি দেখি সেটা তোলার চেষ্টা করি কিন্তু পাখির শট পেতে গেলে আমাদের অনেকক্ষণ ও ওয়েট করে থাকতে হয় একটা ক্যামেরা তাক করে বসে থাকতে হয় তার ভালো মুভমেন্টের জন্য